এই তো শুয়ে আছি

কী কী বললি শুনতে পেলাম না একটু জোরে বল শুয়ে আছি তো

কতো ড্রেস আছে আবার গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য ড্রেস কেন কীসের জন্য না না ওদের অনেক পয়সা ওরা অনেক বড়োলোক আমাদের অতো পয়সা নেই যা ড্রেস আছে ওই আলমারি থেকে সব ড্রেসগুলো নামা নামিয়ে দেখ কোন ড্রেসটা ভালো আছে সেটাই পরে যাবি পরীক্ষায় পাশ করেছিলিস ওই অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পেয়েছিলিস যে আবার ড্রেস কিনবি ঘুরতে যাওয়ার নামটা যখন আসবে তাহলে পড়াশোনার কথাও তো আসবে আগে পড়াশোনাটা তো ভালো করে করতে হবে তারপর তো ড্রেস তারপরে তো ঘুরতে যাওয়া কী কালারের জামা কিনবি তোর তো প্রত্যেকটা কালারের জামা আছে চুড়িদার কিনে দেবো কিন্তু ওই টপ ফপ কিনে দেবো না চুড়িদারই পরতে হবে নাহলে আমি কিনে দোবো না সেটা আগে ভাব যে গিয়ে ওই দোকানে গিয়ে বেকার ঝামেলা করে লাভ নেই এখান থেকে আমি যেটা বলবো যে এই চুড়িদারটা কিনতে হবে এই দামেই কিনতে হবে ও তারপরে ওই বলবি ওই ওই ওইটাই কিনবো ওরম বললে হবে না নাহলে তোকে যেতে হবে না আমি যাবো যেটা পছন্দ করে আনবো সেটাই পরতে হবে ঠিক আছে যেন মনে থাকে যে যেটা কিনে দেবো সেটাই পরবি আর সেটাই নিবি ঠিক আছে এখন রাখ একটু ঘুমাই আমি